আমি ভুল করেছিলাম আমার যখন পায়ে আঘাত লেগেছিল আমি হসপিটাল না গিয়ে বাড়িতেই বসেছিলাম বাড়িরই ওষুধপত্র লাগাচ্ছিলাম তবুও কোনো ঠিক হচ্ছে না যখন আমি দেখতে পাই আমার ঘা পায়ের ঘা একটু আস্তে আস্তে আস্তে আস্তে বড় হচ্ছে তখন আমি বুঝতে পারি আমার যে ভুল হয়েছে না হসপিটালটা যাওয়া আমি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে হসপিটাল যাই হসপিটালে যেয়ে ডাক্তারকে দেখালাম ডাক্তার দেখে আমার পা টা পরিষ্কার করে এবং একটু কাটাকুটি করে পা টা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল তারপর আমি এক থেকে দু সপ্তাহ পর দেখলাম আমার পা একবারে পুরো ঠিক হয়ে গিয়েছে এবং পা ঠিক হওয়ার পর আমি আমার নিজের ভুল অনেকটাই বুঝতে পারলাম এবং ভুলের জন্য আমি আমি নিজেকে ক্ষমাপ্রাপ্ত করতে পারলাম না নিজের জন্যই আমি নিজে অনেক সমৃদ্ধ রইলাম